এই পয়সাগুলো সংগ্রহ করে আমি ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাগুলোকে দেখাতে পারবো যে এই পয়সাগুলোর এক সময় কত মূল্যবান ছিল এই পয়সা জনজীবনে কীভাবে বিস্ফোরণ এনেছিল সেই সময় এই পয়সাগুলোর গুরুত্ব কত রকম ছিল মানুষের জীবনে আর এটা থেকে আমি এটাই শিখতে চাই যে যে কোনো জিনিসের মূল্য সীমিত সময়ের জন্য থাকে এবং পরে তা হারিয়ে যায় আর শুধু থেকে যায় স্মৃতি